আমাদের ফ্ল্যাট আছে

বিবেকানন্দ কলেজ মোড় চিনেন ওইখানে দেখবেন ন্যাচেরাল সিটি বলে একটা ফ্ল্যাট আছে ওইখানে চারটে ফ্লোর আমাদের আছে তো আপনার কিরকম লাগবে ডাবল বেডরুম মানে আমি বলতে চাইছি রুমটা কেরকম লাগবে ডাবল বেডরুম বা তিনটে বেডরুম বা সিঙ্গেল বেডরুম ঠিক আছে হ্যাঁ হয়ে যাবে তাহলে কিরকম আপার্টমেন্ট আপার্টমেন্ট হবে তাহলে আপনাদেরকে জেলখানা মোড় আছে জেলখানা মোড়ের বাঁদিকে ভেতরে সেই এসে দেখবেন আটা চাক্কি ছিলো আগে পুরনো সেইখানটা করে আছে রসিকপুর স্টেশন ওখান থেকে খুব কাছেই তিন চার মিনিট হাঁটলেই স্টেশন এনভায়ারমেন্ট বলতে মানে আশেপাশে এপার্টমেন্ট খুবই কম আছে সব মানে বাড়ি ঘর আছে ঠিক আছে হিন্দু হিন্দু এলাকা নয় এটা মুসলিম পাড়া এমনি অসুবিধা কিছু নেই নিন থাকেন হ্যাঁ আপনি নিজের ঘরে থাকবেন ওরা নিজের ঘরে থাকবে অসুবিধা কিছুই হবে না আপনার পরিবেশ ভালোই হ্যাঁ রাত্রে সিকিউরিটি গার্ড থাকে গেটে যদি খুব দেরী হয়ে যায় তাহলে সিকিউরিটি গার্ডকে আপনি যদি বলেন ওয়ে গেট খুলে দিবে এসে কোনো চিন্তা নেই এসবের জন্য কোনো চিন্তা নেই মাঝে মাঝে মানুষের একটু দেরী হতেই পারে তা বলে আপনি যদি ডেলি বারোটার সময় আসেন সে কো সেটা করলে হবে না আপনাকে ডেলি রাত্রে সাড়ে দশটার মধ্যে ঢুকে যেতে হবে আপনাকে তো বললাম যে আপনি যদি ডাবল বেডরুম নেবেন তার আলাদা চার্জ আছে সিঙ্গেল বেডরুম নিলে আলাদা চার্জ আছে সেটা আপনি যদি ডবল বেডরুমটাই ধরেন তাহলে ডবল বেডরুম আছে বাথরুম কিচেন সব নিয়ে মানে এখনকার নতুন ডিজাইনের ফার ফার্নিচার করা আছে হ্যাঁ সব নিয়ে আপনার মোটামোটি বারো হাজার টাকা মতন ভাড়া পরবে

ওইসব আলোচনা তো আগে পছন্দ হবে তারপর তাহলে আপনি এক কাজ করুন সন্ধ্যের দিকে একবার সময় বার করে আসুন দেখে নিন যদি আপনার পছন্দ হয় তখন আমরা এগ্রিমেন্টের কথা বলে নেবো তাহলে তাহলে আপনি রবিবারে আসুন রবিবারে আসুন আমি সবসময় ফ্রি আপনি যখনই আসবেন তখনই আপনাকে দেখিয়ে দিতে আমি যদি নাও যেতে পারি আমার লোক আছে আমি লোককে দিয়ে পাঠিয়ে দিবো আপনাদের রুম ফুম দেখিয়ে দিবে কোনো অসুবিধা নেই সবকিছু স্যাপারেট আছে কোনো অসুবিধা হবে না সব কোনো অসুবিধা নেই ড্রেনিং সিস্টেম সবকিছু ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ